কৃষিতে এখন ভালো মানুষের কোনও কিছু প্রয়োগ হয় না যেমন নতুন কিছু নতুন কিছু করতে গেলে এখন যেমন এই ফুলকপি বাঁধাকপি এইসবের জন্য মানে মানুষ সবজি চাষ করছে কিন্তু এখন আর আগের মতন আগে ধান আরে এতো মানুষ লাগালে আর কিছু হচ্ছিল না এই জন্য মানুষ প্রচুর পরিমাণে কৃষিজ জমিতে খাটে তাতে কিছু অর্জন করতে পারে না এবং মাটি উর্বর হয় না এবং ওই জন্য মানুষ কী করে নতুন ও একটা জমিতে বারো মাস সবজি ধান আলু পাট এই সব লাগালে হবে কি তাই জন্য এখন মানুষ আরও ধান পাট আর এইসব বন্ধ করে দিয়ে আরও মানুষ মানে আরও অনেক কিছু নতুন নতুন সবজি লাগাচ্ছে যাতে শাক পালা আর এই সব লাগিয়েও মানুষের অনেক কিছু উন্নতিও করছে নাহলে কৃষিতে শুধু তো আগে মানুষে ধান পাট এই সব লাগিয়ে দিয়ে লাগাতো তাতে কিছু মানুষের এখন আর সেরকম কিছু পয়সা রোজগার নেই কৃষির জমির প্রতি আর কোনও মানুষের আক্ষেপ তো নেই ওই জন্য মানুষ কী করছে এখন যে যে নতুন নতুন কিছু উদ্ভাবন উদ্বোধন করার জন্য যাতে মানুষের মানে মানে উন্নত হয় এবং কৃষির কৃষিতে খাটার মানুষের আর কোনও ইচ্ছাটাই নেই তারা ভাবছে যে একটা কৃষিতে খাটার থেকে একটা যদি ঠেলা গাড়ি ঠেলি তাতেও মনে অন্য কিছু হবে ওই জন্য মানুষের মনে কৃষিতে কী করে আরও ভালো করে ফসল ফলানো যায় তার জন্য নতুন নতুন মানে অন্য অনেক কীটনাশক আর এই সব পদ্ধতি বেরাচ্ছে তাতে আরও মানুষ আরও আরও আনন্দিত হচ্ছে যে হ্যাঁ এখন ফল টল জলের সিস্টাল সুবিধা হয়েছে জলের সিস্টের সুবিধা হয়েছে মানুষ মানে আরও আরও আরও আগের থেকে অনেক উন্নত উন্নত জিনিস পাচ্ছে এতে আরও মানুষ সহজে কৃষিতে কাজ করারও মনে আনন্দ বাড়ে